আমাদের এলাকার প্রধান নেতা হচ্ছে তো প্রধান রাজা হচ্ছে আমাদের এমএলএ সাহেব এমএলএ সাহেব তো এমএলএর মতো চলে ইনিই বর্তমানে আমাদের প্রধান রাজা তার গল্প যা হয় সব মিথ্যা গল্প ভাটের গল্প সে সমস্ত আমাদের এলাকার মানুষ এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয় তাদের অনেক নেতা তো আছে তাদের গল্প শুনে আমার কোনও লাভ হয় না সেই জন্য আমার পিতা বা আমার বাবার কাছ থেকে গ্লাস থেকে এরকম ধরনের কোনও গল্প আমি শুনতে চাই না